আমি অনেকদিন ধরে মেবলিনের সুপার স্টে ফাউন্ডেশানটা অর্ডার করছি তো আমি কালকেও একটা অর্ডার করেছিলাম কিছুদিন আগে কালকে আমার সেটা রিসিভ হয়েছে তো আমি সবার সাথে এর উপকারিতাগুলো জানাতে চাই সবাইকে এর বেশ কিছু উপকারিতা আছে তার মধ্যে একটা আমার যেটা খুবই পছন্দ সেটা হচ্ছে এটা গ্রীষ্মকালে খুব ভালোভাবে ইউস করা যায় কারণ গ্রীষ্মকালে অনেক রকম ফাইন্ডেশান হয় বা ক্রিম হয় যেগুলো আপনার ঘামে ইউস করা সম্ভব হয় না ঘাম হলে সেটা উঠে যায় কিন্তু এই ফাউন্ডেশানটা এই জিনিসটা আমার এত ভালো লাগে কি এই ফাউন্ডেশানটা আপনি যদি ইউস করেন বা আপনি ব্যবহার করছেন আপনার যত মুখটা ঘামবে গ্রীষ্মকালে মুখটা যতটা ঘামবে ফাইন্ডেশানটা লাগালে সেটা আরও বেশি গ্লো করে যত ঘাম হবে আরও মুখটা গ্লো করবে শীতকালের জন্য তো কোনো ব্যাপারই নয় আপনাকে ফাউন্ডেশানটা ম্যাট ফিনিশ দেয় ফাউন্ডেশনটা ফুল কাভারেজ ফাউন্ডেশান এটা আপনি যতক্ষন চান ততক্ষণ এটা স্টে করবে আপনার ফেসে আপনি এটার অনেকগুলো শেড পাবেন যেটা আপনি প্রত্যেকটা স্কিন টোনের জন্যে ইউস করতে পারবেন যতক্ষন চান ততক্ষণ এটা স্টে হবে হ্যাঁ এই উপকারিতাগুলো আমার এই ফাউন্ডেশানের খুবই বেশি ভালো লাগে তাই আমিও চাই যে আরও অনেকে যেন এটা ইউস করতে পারে আমি বিয়েবাড়িতে গেলেও এটা লাগাই আমি কোনো পার্টিতে গেলেও এটা লাগাই আমি কোনো জায়গা ঘুরতে গেলেও এটা লাগাই ট্রাভেল করলেও আমি এটা ইউস করি কারণ কি ট্রাভেলে অনেক লং লাস্টিং কিছু ইউস করলে জিনিসটা ভালো আর এটা অনেক কম পরিমাণে অনেকক্ষণ থাকে এবং অনেক বেশি কভারেজ দেয়